হ্যাঁ আমি অবশ্যই একটি আঁকার ক্লাস নিয়েছি আঁকার ক্লাস নেওয়ার পর আমি সেখান থেকে অনেক আঁকা শিখেছি তারপর আ আমি নতুনভাবে আরও কিছু শেখার জন্য আমাকে একটি আঁকার ক্লাসে ভর্তি করেছিলো সেখান থেকে আমি গাছ গরু ছাগল পাখি ঘাস ময়ূর মানুষ আরও ফড়িং পিঁপড়ে গাধা টিকটিকি ঘোড়া জল আরও অনেক ছবি আমি আঁকা শিখেছি তারপর আমি এভাবে চলতে চলতে আরও নতুন কিছু শেখার জন্য আরও নতুন কিছু জানার জন্য আরও নতুন কিছু করবো বলে আমি ভাবতে শুরু করলাম তারপর আরও বড় হওয়ার আমার ইচ্ছা আছে আরও বড় কিছু করবার ইচ্ছা আমার আছে তাই আমি নতুন কিছু আরও শিখলাম আমি একটি এই আই আই আঁকাগুলি শিখে আমি একটি টিউশনের ক্লাস করার আমার ইচ্ছা আছে এইটা থেকেই আমি এই অভিজ্ঞতা থেকে আমি এটাই বলতে পারছি